আজ আমি একটি কলম কিনেছি কলমের মাধ্যমে আমরা লিখতে পারি আগেকার মানুষ কি করতো কালি এবং দোয়াতে রাখা কালি আর তুলি দিয়ে বা পাখির পালক দিয়ে লিখতো এতে খুব অসুবিধা হতো এবং লেখা মিশে যেতো এবং বোঝা যেতো না তাই আমি একটি কলম কিনেছি কলমের মাধ্যমে লিখতে চাই এবং কলমে লেখা খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি হয় অনেক রকমের কলম এখনকার দোকানগুলিতে পাওয়া যায় আমি একটি তিন টাকা দামের অগ্নি টোয়েন্টি কলমটি কিনেছি